ঝাড়গ্রামের স্থানীয় সরকারের উদ্যোগে কিছু নতুন নতুন প্রকল্পের দেখা মিলেছে এবং সেই প্রকল্পগুলি ঝাড়গামের জনজীবনের উপর খুব প্রভাব ফেলে যেমন অনেক যায়গায় সাধারনত জঙ্গলমহলের এলাকায় দু টাকা দরে চাল দেওয়া হত এখন সেই চালও ফ্রীতে দেওয়া হয় ফলে ঝাড়গামের জেলায় অনেক গরিব দুখী মানুর দুবেলা খেতে পায় আবার অনেক পরিষেবা যেমন রাস্তার ধারে জলের ব্যবস্থা করা হয়েছে ঝাড়গ্রাম পৌরসভা থেকে আবার ঝাড়গামের কথ্যও এ অনেক সুন্দর যাতে পথচারীরা ভালোভাবে যাতায়াত করতে পারে এবং পথে সংরক্ষণ ব্যবস্থাও খুব ভালো যাতে কোনো বাইক আরোহী হেলমেট ও বিনা লাইসেন্সে গাড়ি না চালাতে পারে তার জন্য আমাদের প্রশাসন খুবই কার্যকারী উদ্যোগ নিয়েছে